হ্যালো দাদা এতে রয়েছিস বাড়িতে ও একটা কথা ছিল ও আচ্ছা আচ্ছা এ হ্যালো এ বলছিলাম যে আমি যেখানে ইন্টারভিউ দিতে এসেছি চাকরির ওখানে মানে গাড়ির একটা লাইসেন্স চাইছে আমি আনতে ভুলে গিয়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও তুই বাড়িতে রয়েছিস তো ও আচ্ছা হ্যাঁ বলছিলাম যে মানে একটু অনলাইন সেন্টার গিয়ে একটু ব্যবস্থা করে দে না দেখ একটু চেষ্টা করে ও ও আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রবলেমে পড়ে গিয়েছি আমি আনতে ভুলে গিয়েছি আমার তো মনে নেই ও আচ্ছা এই কিছুক্ষণ আগে এখন চাইছে আচ্ছা ও ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি পাঠা না খুব দরকার সময় লাগবে দেখ একটু চেষ্টা করে দেখ

ঠিক আছে রাখছি হ্যাঁ তুই দেখ